আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ধরনের পাখি দেখি তাই পাখি দেখতেও খুব ভালো লাগে আমাদের শহরে পাখি দেখা যায় তবুও গ্রামের তুলনায় অনেক কম তাই আমি পাখি দেখার জন্য নানান জায়গায় বেড়াতে গিয়েছি সেখানে সেখানে অনেক ধরনের পাখিও দেখেছি তাদের দেখতে এত সুন্দর অপূর্ব যে বলে বোঝানো যায় না তোমরা যারা বেড়াতে যেতে চাও বা পাখি দেখতে ভালোবাসো তাদেরকে বলবো সুন্দরবন পাখির আলয় চিড়িয়াখানা এইসব জায়গায় গেলে অনেক ধরনের পাখি দেখতে পারবে যেমন শালিক পায়রা ময়না টিয়া বুলবুলি ময়ূর নানান ধরনের এরকম অনেক ধরনের অজানা অচেনা পাখিও সেখানে দেখতে পাবে পাখি দেখতে নিশ্চয়ই সবারই খুব ভালো লাগে কারণ পাখি খুব শান্ত স্বভাবের পাখ পাখি নানান ধরনের ফল খায় নানান ধরনের জায়গায় ঘুরে বেড়ায় আমরা সকাল থেকে সা দিন নানান ধরনের পাখি দেখি পাখি দেখতে যে কী মধুর লাগে তোমরাও যাও বেড়াতে পাখি দেখো ও নানান অভিজ্ঞতা অর্জন করো পাখি মানুষকে একটা নতুন কিছু শেখায় দেখায় পাখি খুব নিরীহ স্বভাবের হয় খুব চুপচাপ হয় তাই জন্য আমরা পাখিদেরকে এত ভালোবাসি পাখিরা সারাদিন কত কিছুই না করে কত মধুর গান গায় তাদের কণ্ঠস্বর শুনতে আমার তো খুব ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে